শিক্ষা কর্মসংওস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলার তরুণদের সামনে প্রধান চ্যালেঞ্জ ও সুযোগগুলি বেশীরভাগই এসসি এসটি এবং ওবিসি ওবিসিরা পায় তো তাদের ক্ষেত্রে আমাদের শ্রীমতি মুখ্যমন্ত্রী নানারকম প্রকল্প বা বের করেছে যেমন কি কন্যাশ্রী যুবশ্রী সাইকেল দেওয়া হচ্ছে তার ক্ষেত্রে তাদের পড়াশোনাটাও অনেক ভালোভাবে তারা এগিয়ে নিয়ে যেতে পারছে এখানে আগে এটা একটা কয়লাখনি অঞ্চল ছিল তার জন্য আগে তারা খুব ভালো পড়া টাকাপয়সা ইনকাম করতে পারতো বলে তাদের পড়াশোনাটা ঠিকঠাক হত কিন্তু এখন আর হয় না কারণ কি সেটা একটু বন্ধ হয়ে এসেছে তার জন্য আমাদের মুখ্যমন্তী অনেক হেল্প সাহায্য করছে আমাদেরকে ওই পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তারপর যাতায়াত ব্যবস্তা আমাদের প্রব্লেম অসুবিধা হয় একটু তো আমরা যাতায়াত করি সাইকেলটা যেহেতু দিয়েছে তো আমরা সে সেই মতো ঠিকমতো যাতায়াত করতে পারি কিন্তু তাও একটু দূরে হওয়াই ক কলেজ বা স্কুল একটু দূরে হওয়াই তো সাইকেলে করে আর যেতে হয় অবশ্য অনেক সাহায্যও করেছে তারা যেমন কি খাবার মিড ডে মিল দেওয়া হচ্ছে স্কুল থেকে স্কুলে পড়াশোনাও ভালো হয় এখন কোনও অসুবিধা হয় না অসুবিধা হয় জেনারেল কাস্ট যারা আছে তাদের ক্ষেত্রে কারণ তাদের পড়াশোনা চালিয়ে যায় তাদের ক্ষেত্রে প্রব্লে অসুবিধা হয় কারণ তারা কোনও প্রকল্প বা কোনও টাকার সাহায্য পায় না সরকার থেকে